ডুডল হলো বাংলাদেশের একটি জনপ্রিয় মিষ্টি এ এটি একটি মিষ্টি জাতীয় খাবার যা ছানা চিনি ময়দা ইত্যাদি দিয়ে তৈরি করা হয় এটি সাধারণত বিয়ে ঈদ ইত্যাদি উৎসবে খাওয়ানো হয় আপ আমি একদিন ডুডল বানাতে গিয়েছিলাম ছানা চিনি ময়দা সবই দিয়েছিলাম কিন্তু জলটা বেশি পরিমাণে দিয়ে দেওয়াতে আমার ডুডলটি আর তৈরি হয়নি উপরন্ত ওটি শরবত শরবতের মতো হয়ে গিয়েছিলো